হ্যালো ড্ৰাইভার গৌতম বলছেন আমার যে সামসুর নগর থেকে টাকি যাওয়ার প্রোগ্রাম ছিল গেস্ট হাউসে আপনি যেখান থেকে পিক করেন বলেছিলেন আমি অনিবার্য কারণবশত এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি